পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রাপ্যতার কথা যদি বলতেই হয় তাহলে কিন্তু যে বেসরকারিগুলি রয়েছে তাতে কিন্তু আগের থেকে আমাদেরকে অ্যাপয়েনমেন্ট নিয়ে রাখতে হয় আর সরকারি দিক থেকে যদি বলতে হয় তাহলে প্রথমে কিন্তু হাসপাতালে গিয়ে হাসপাতাল চত্বরে প্রথমে টিকিট কাটার একটি ব্যাপার থাকে তারপরে গিয়ে পরে কিছু রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে আপনার ঠিকানা সবকিছু বলতেই হয় তারপরে কিন্তু ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারবেন আপনি বা ডাক্তারের কাছে যেয়ে ডাক্তারের আপনার সমস্যাগুলি জানাতে পারবেন তো স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রাপ্যতা এইভাবেই চলে আসছে আর বেসরকারি ক্ষেত্রগুলিতে ডাক্তারগুলি যেভাবে বসেন তাদের কিন্তু আগের থেকে টিকিট কাটিয়ে অ্যাপয়েনমেন্ট নিয়ে তারপর টাইম মত গিয়ে পরে কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয়